আগে যেমন কৃষিকাজে ধান লাগালে কাস্তেয় করে কাটতে হতো আবার ইয়ে করে লাগাতে হাতে করে লাগাতে হতো এখন সেসব মেশিন বেরিয়েছে এখন মেশিনেই এখন ধান ছড়িয়ে দিয়ে ধান হয়ে যাচ্ছে আর মেশিনে কাটা হয়ে যাচ্ছে দিয়ে বস্তা হয়ে যাচ্ছে মাঠেতেই আর তার পরেও যে এখন যে আলু লাগানো হয় সেই আলু লাগানোটা কেটে দেওয়ার পর সেটা মেশিনেই লাগিয়ে দেওয়া হচ্ছে মেশিনে লাগিয়ে দেওয়ার পর মাটি দিয়ে আর সবই নতুন পদ্ধতিতে এখন অনেক কিছু যন্ত্রপাতি বেরিয়ে গিয়েছে